আমি যে চন্দ্রকোনা থেকে জামাকাপড় জুতো ও ঘড়িটা কিনেছিলাম সেইগুলো কিনার পরে আমি খুবই খারাপ মনে হয়েছে কারণ ঘড়িটি আমার মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছল যার জন্য আমার সময় দেখাতে খুব অসুবিধা হল এবং আমার জামাটির রং ধীরে ধীরে উঠতে শুরু করেছে ও জুতোর একটা দিক হালকা ফেঁসে গেছে এই জন্য আমি খুব খারাপ লাগছে